যেমন যারা পোল্ট্রি সাপ্লাই করে তাদের কাছে বরাত নিতে হয় এবং আরও পারমিশন চাই যেমন যেখানে পোল্ট্রি ফার্ম করবি সেই জায়গার আগে সরকারকে ট্যাক্স দিতে হবে সেই মতো তাখানা পারমিশন নিতে হবে এবং পঞ্চায়েত থেকে পারমিশন নিতে হবে যে এই জাগায় আমি পোল্ট্রি ফার্ম করছি এবং পঞ্চায়েত থেকে পারমিশন নেওয়ার ফলে সে জলের পারমিশন সেখান থেকে জল কীভাবে নেওয়া যায় জলের পারমিশন চাই এবং বিদ্যুতের পারমিশন বা কারেন্ট সেখান থেকে কারেন্ট কীভাবে আনানো যায় সে কারেন্টের পারমিশন এবং সেইভাবে এবং কীভাবে কৃষককে উৎসাহিত করে বাড়ির পেছনে পোল্ট্রি ফার্ম থাকলে পোল্ট্রি ফার্মে কতখানি লাভ তারা কিছু আলোচনা করবে বা তাদেরকে উৎসাহিত করে তুলবে এই আলোচনা করার ফলে যাতে সেই কৃষক বা মানুষরা যাতে সেই উৎসাহিত হয়ে তারাও যাতে এরকম পোল্ট্রি ফার্ম চাষ করে এইভাবে মানুষকে উত্তেজিত করে বাড়ির পেছনে পোল্ট্রি ফার্ম তৈরি করে এইভাবেই